আমার অনেক প্রিয় কবি আছে তাঁদের কথা বলছি যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোট লেখা গল্পের বই বর্ণপরিচয় বোধোদয় কথামালা এগুলো প্রথম জীবনে শুরু বর্ণপরিচয় থেকে আমরাও শিখেছি এবং আমার বাচ্চাদেরকেও এখনও শেখানো হচ্ছে সব বাচ্চারাই বর্ণপরিচয় দিয়েই জীবন শুরু করে বর্ণপরিচয়ের কথা পড়ে অনেক শিক্ষা জ্ঞান দান করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সতীদাহ প্রথা বাল্যবিবাহ এই সব আইন চালু করেন এখনও এঁদের এই আইন ইতিহাসের পাতায় খোদাই করা আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ছোট ছোট গল্প লিখেছেন কবিতা গান আবৃতি নাটক উপন্যাস এই গান রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনতে খুবই ভালো লাগে পঁচিশে বৈশাখ জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছোটদের আবৃত্তি গান হয় খুব শুনতে বসে বসে ভালো লাগে কখন যে সময় কেটে যায় তা বুঝতেই পারা যায় না